হ্যালো হালদার নার্সারি হ্যাঁ আমি আপনার কাছ থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম আপনি যদি একটু পরিচর্চার বিষয়ে বলেন তাহলে আমার খুব উপকার হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো এনেছিলাম আর তাহলে চন্দ্রমল্লিকাটা কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে মাটিটাও হয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না একটু যদি বলেন ওই মাথাটা কুঁকড়ে গেছে ওই জন্যই বললাম আর ডালিয়া নিয়েছিলাম হ্যাঁ ধন্যবাদ জানানোর জন্য কারণ আমার খুব উপকার হলো ঠিক আছে ঠিক আছে রাখুন